আমাদের এখানে সরকারি প্রকল্পগুলো হচ্ছে যেমন কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী সাইকেল সবুজ সাথী সাইকেল কন্যাশ্রী কন্যাশ্রী যেসব মেয়েরা পড়াশুনো করতে চায় তাদের পড়াশুনো করার মতো সামর্থ্য ঠিকঠাক করতে পাচ্ছে না তাদের তার জন্য কন্যাশ্রীর টাকা দেওয়া হয় রূপশ্রী যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না বিয়ে দিতে পারছে না অনেক অসুবিধা হচ্ছে বিয়ে দিতে তাদের তার জন্য রূপশ্রীর টাকা দেওয়া হয় তার মধ্যে সবুজ সাথী আমরা স্কুলে পো যখন পড়তাম তখন সবুজ সাথী সাইকেল বেজি শিক্ষাশ্রীর ফর্ম ফিলাপ করতাম শিক্ষাশ্রীর টাকা পেতাম এখন ছোটোদের স্টাইপেন্ডের টাকা দেওয়া হয় তার মধ্যে সরকারি আবাস যোজনার মধ্যে বাথরুম যে আগে অনেক জায়গায় দেখা যায় যে বাথরুম ছিলো না মাঠে ঘাটে বাথরুম করতো তার জন্য বাথরুমটা তৈরি হয়েছে সবার বাড়িতে বাথরুম তৈরি করে দিয়েছে ঘর দেওয়ার প্রকল্প করেছে যাদের মাটির বাড়ি ঘর করার ঠিকঠাক সামর্থ্য নেই তার জন্য ঘর করে দাওয়ার জন্য অনেক টাকা পয়সা দিয়েছে সরকার থেকে অনেক সঅ সুবিধা করে দিয়েছে ঘর করার জন্য আরও অনেক এ এ আছে যেমন লক্ষ্মী ভান্ডার তোমার যেসব মহিলারা ঘরে বসে থাকে কোনো রোজগার করে না তাদের হাত খরচের টাকা দেয় না বাড়ি থেকে তা তাদের জন্য মমতা ব্যানার্জী যেমন লক্ষ্মীর ভান্ডার শুরু করেছে মাসে পাঁচশো টাকা করে লক্ষ্মী ভান্ডারে টাকা এরকম আরও অনেক অনেক কিছুই প্রকল্প সরকার থেকে করে দিয়েছে সবুজ সাথী কার্ড যারা ডাক্তার দেখাতে মানে ভালো জায়গায় ডাক্তার দেখাতে অসফল তাদের য ডাক্তারের টাকার জন্য সবুজ সাথী কার্ড করে দিয়েছে এরম আরো অল অনেক প্রকল্প আছে